আমার প্রিয় খেলা

ক্রিকেট দেখতেও ভালোবাসি খেলতে তো আরও ভালবাসি এখন আর সেরকম খেলাধুলা করতে পারি না কিন্তু দেখতে এখনও প্রিয় খেলা হচ্ছে ক্রিকেটই তো ক্রিকেটের মধ্যে সবথেকে আমার প্রিয় হচ্ছে শচীন তেন্ডুলকার এখন বর্তমানে অনেকে রয়েছে যেমন বিরাট কোহলি আছে রোহিত শর্মা আছে হার্দিক পাণ্ড্যাা আছে সবারই খেলা ভালো কিন্তু সবথেকে মনে জায়গা করোর গেছে এখনও সচিন তেনডুলকার তেন্ডুলকারের সব খেলাই মোটামুটি আমি দেখেছি কিন্তু সবথেকে আরও ভালো লাগতো ক অনেক সেঞ্চুরি সচিনের মিস হয়েছে নব্বই থেকে একশোর মধ্যে প্রায় আমি যতদূর জানি আঠেরো থেকে কুড়ি বারের ম মতো আউট হয়েছেন এগুলোর মধ্যে যদি অর্ধেকও হতো সেঞ্চুরিতে রূপান্তরিত হতো আরও ভালো লাগতো কারণ সে আমার প্রিয় খেলোয়াড় হলে তো আরও ভালো লাগতো কিন্তু কী কী আর করা যাবে করার তো কিছু নেই আর বর্তমানে অবশ্যই বিরাট কোহলি খুবই ভালো খেলোয়াড় সব দিক দিয়ে আরও আছে যেমন হার্দিক পাণ্ডিয়া ভালো অলরাউন্ডার খুবই ভালো লাগে রোহিত শর্মা মানে ভালো হিটার দ্রুত রান করতে পারে বিশেষ করে ছয়গুলো যেগুলো মারে সেগুলো খুবই ভালো লাগে আর ক্রিকেট খেলা আগে খেলেছি খুবই খেলেছি মানে পড়া ফাঁকি দিয়ে খেলা ক্রিকেট খেলা অন্য কিছু ভালো লাগে অন্যান্য খেলা কিন্তু ক্রিকেটটা সব থেকে বেশি এনজয় করতাম তো এখন তো দেখা ছাড়া আর খেলা টেলা কিছু হয় না এখন কিছুার মানে ভারতীয় ক্রিকেট টিমের খেলা দেখছি কিছু দেখলাম কিছুদিন আগে কয়েকটা জিনিস খারাপও লাগলো কয়েকটা ম্যাচ দেখে পারফরমেন্স খুব একটা ভালো গেলো না

আশা করি ভবিষ্যতে আরও ভালো খেলবে ভারতীয় টিম চায়ও যে মার টিম আরও ভালো খেলুক কারণ ক্রিকেটটা তো বেশি ভালোবাসি প্রিয় খেলা তাই ভারতীয় ক্রিকেট টিম আরও ভালো করুক এটা চাই দেখা যাক কী হয় সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি আশা করি আরও ভালো হবে খেলার আর উপভোগ করবো আরও অন্যান্য খেলা ভালো লাগে দেখি ফুটবল হকি সবই দেখি খোঁজখবর রাখি ভালো লাগে কিন্তু ক্রিকেটটা সবার থেকে প্রিয় দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বসে আসছি দেখবো তারপর আসবো আই পি এল বাকি টেস্ট সিরিজ এগুলো এত দেখাও হয় না ওয়ানডে টা দেখি টি টোয়েন্টি দেখি এগুলো ভালো লাগে এখন টি টোয়েন্টি চলছে দেখছি উপভোগ করছি দেখা যাক কী হয়